আমি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমি দীক্ষা নেওয়ার পরে গান বাজনা টা খুব ভালোবাসতাম কিন্তু গাইতে পারতাম না কিন্তু শেখার জন্য খুব চেষ্টা করতাম তো এরকম করতে করতে আমি আস্তে আস্তে গান মোটামুটি ভালোই শিখে গেলাম শিখে যাওয়ার পরে শিখে যাওয়ার পরে আমি এই যেখানে যেখানে প্রোগ্রাম হতো ওখানে যাইতাম তা আমাকে গান গাইতে সহজে দিত না আমি পারি কি না পারি না কিন্তু এর মধ্যে একজন বললো যে উনি একটা গান গাইতে চায় উনি কি একটা গান গাওয়ান তা আমি আমাকে বললো আমার নাম ধরে বললো যে আপনি তাহলে গান গাইবেন একটা তাহলে গান তা আমি গানটা গাইলাম গানটা সবাই শুনলো শুনে বললো না খুব ভালো হয়েছে এরপর থেকে যেখানে যেখানে প্রোগ্রাম হয় সেখানে আমি তো যেতামই আমি যাওয়ার পরে আমাকে একটা গান গাওয়ার কথা বলতো এই করতে করতে করতে করতে সবাই জানাজানি হয়ে গেলো তারপরে বড়ো পোগ্রামে এক গেলাম বড়ো প্রোগ্রামে যাওয়ার পরে আমার আমার খুব একটা ইচ্ছা ছিল না কারণ বড়ো পোগ্রামে যাওয়ার যে স্টেজে গান গাইবো সেই সাহসটা আমার একদমই নাই মানে এ আমি চিন্তাই করতে পারি নাই কিন্তু কমিটির লোকরা কীভাবে কীভাবে জানতে পারলো যে উনি একটা গান গান ভালো গায় তা আমাকে নাম ধরে বললো যে আপনি অমুক জায়গার থেকে আদিপুরদুয়ার থেকে অমুক একজন লোক গান গাওয়ালো আমার নাম ধরে ডাকলো ডাকার পরে আমি স্টেজে উঠলাম স্টেজে উঠে তো আমি একদম আতঙ্ক ভাব হয়ে গেলাম ওইখানে অর্কেস্ট্রারের পার্টি অর্কেস্ট্রারের মতো ছিল যাই হোক আমি একটু ঠাকুরের নাম করতে করতে একটু সাহস অর্জন করলাম অর্জন করার পরে আমি স্টেজে উঠে গান গেলাম গান গাওয়ার পরে তো সবাই খুব খুশি হলো এই করতে করতে আমি একটা গানের জগতের লাইনে এসে গেলাম সবাই জানাজানি হয়ে গেলো আর আমারও ঠিক মানে এমন একটা এনার্জি বাড়লো তখন আমি আরেকটু উচ্চ স্তরে গান গাওয়ার জন্য আমি মানে উঠে পড়ে লাগলাম এই করতে করতে করতে করতে আমি মোটামুটি একটা গানের পজিশনে বর্তমান আছি আর ওই